আমাদের মাতৃভাষা হলো আমাদের প্রথম ভাষা অর্থাৎ আমাদের মা যে ভাষায় কথা বলে সেটা আমাদের মাতৃভাষা যখন আমরা ছোটো থাকি আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের মা যা যা শেখায় আমরা সেটা শিখে শিখেই বড়ো হই এবং এই বাংলা ভাষার থেকেই আমরা অন্য যেসব ভাষা সেগুলো শিখতে পারি আমাদের দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলে থাকি সেটা শেখার জন্য আমাদের আগে বাংলা ভাষাটাকে ভালোভাবে শিখতে হবে তবেই আমরা সেটার সাহায্য নিয়ে আমাদের দ্বিতীয় ভাষাটাকে ভালোভাবে শিখতে পারবো হ্যাঁ এখন চাকরির ক্ষেত্রে আমাদেরকে এ ইংরেজি ভাষাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু স তাতে করে তো আমরা আমাদের বাংলা ভাষাটাকে ভুলে যেতে পারি না আর যাতে আমাদের এই বাংলা ভাষাটা না হারিয়ে যায় তার জন্যে আমাদেরকেই নিজেদের চেষ্টাটুকু করে যেতে হবে যাতে যেখানে আমাদের বাংলা ভাষা বললে কোনো অসুবিধে হবে না বা যেখানে আমাদের ইংরেজি ভাষাটাকে বেশি প্রাধান্য না দিলেও চলবে ইংরেজি ভাষা শুধু কেন হিন্দি আছে অন্যান্য যেসব ভাষা আছে সেসব ভাষাগুলোকে যদি রাখা যায় একটু দ্বিতীয় স্তরে সেখানে রেখে আমাদের বাংলা ভাষাটাকে একটু না হয় তুলেই ধরলাম এখন তো আমাদের যেসব স্কুলগুলো আছে সেসব সেখানেও আমাদের প্রথম ভাষা হিসেবে বাংলা ভাষাটাকেই প্রাধান্য দেওয়া হয় এবং ইংরিজি ভাষা সেটা এখনো অবধি দ্বিতীয় ভাষার জায়গাতেই রয়েছে তাই আমাদের উচিত যেভাবেই হোক যতোটুকুভাবেই হোক আমাদের এমনভাবেই শিখতে হবে যাতে আমাদের এই ঐতিহ্যটা হারিয়ে না যায় আমাদের পরের যেসব যারা শিখবে আরও আমাদের ছোটোরা যারা আছে তারা যেন আরও ভালোভাবে বাংলা ভাষাটাকে শিখতে পারে তার থেকে বড়ো কথা বাংলা ভাষাটাকে যেন ভালোবেসে ব্যবহার করতে পারে সেই বিষয়ে আমাদের একটু নজর দেওয়া উচিত